আমি গ্রামের বাইরে ভ্রমণে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি যেমন এই যে স্নান করার জন্য সমস্যা এবং গাড়ি খারাপ হয়ে গিয়েছে সে গাড়ি এর পরে কীভাবে যাবে আমি কীভাবে গ্রামে পৌঁছাব সেই নিয়ে সমস্যা এবং এক এক সময় এরকমও সমস্যা গিয়েছে যে টাকা পয়সা গ্রামের মানুষ অল্প টাকা নিয়ে ভ্রমণে বেরিয়েছি সেই ভ্রমণের জন্য অল্প টাকা নিয়ে যাওয়ার কারণে সে টাকা শেষ হয়ে গিয়েছে সেই টাকা শেষ হয়ে যাওয়ার জন্য কী করা যাবে তাহলে টাকা শেষ হয়ে গিয়েছে সেই জন্য অসুবিধায় পড়েছি কিছু কেনাকাটা করতে অসুবিধে হয়েছে সেই সব কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়